হ্যালো এটা কি মোবাইলের দোকান মোবাইল আমার না আমার একটা ছোটো ফোন ছিলো সেই ফোনটা খারাপ হয়ে গেছে আপ আপনার দোকানের থেকে একটা ফোন নেবো ভাবছি আপনি কি একটা ফোন ভালো দিতে পারবেন

ফোন ইয়ে ও আচ্ছা ওটা কেরকম কী দাম পড়বে বলুন তো আর ওর থেকেন কম দামি আর ফোন কেরকম আছে

আমি একটু কম দামি চাইছি হ্যাঁ আমি

ফোর জি হলেই হবে আমার আমার চলা চলার মতন আমার হলেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা আপনার দোকানে তাহলে কবে যাবো বলুন তাহলে ওই দামেতে নিই দশ হাজারের মধ্যেই তাহলে হয়ে যাবে তো

ঠিক আছে আমি তাহলে যাচ্ছি রবিবারে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন